পোল্ট্রি চাষ আমরা প্রথমে পোল্ট্রি চাষ করার আগে তাদের জন্য একটা নিরাপদ আশ্রায় ঘর বাঁধি ঘরটাকে প্রোটেকশান দিতে হয় ভালোভাবে তাদের যেন কোনো রূপ কোনো পশু এসে যেন তাদের ওপর অ্যাট্যাক না করে এবং ঘরের মেঝেতে কাঠের গুঁড়ো প্রথম ছড়িয়ে দিয়ে নিই ঘরটাকে শুকনো রাখার জন্য এবং তাদের যে মল ত্যাগ করে সেসব মল টলগুলো কাঠের গুঁড়ো আর কি টেনে নেয় প্রথম আমরা বাচ্চা নিয়ে আসি বাচ্চা এনে তাদেরকে পা আলাদা পাত্রে জল আলাদা পাত্রে খাবার দেওয়ার জায়গা করি এবং তাদেরকে প্রতিদিন ট্রিটমেন্ট করতে হয় তাদেরকে ফ্রেশ জল দিতে হয় ফ্রেশ জল খাওয়াতে হয় এবং তাদের প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হয় সর্দি লাগে তাদের বার্ড ফ্লুও হয় অনেক ক্ষেত্রে বার্ড ফ্লুও এসে যায় সেই সবগুলো যাতে না লাগে তার জন্য আমরা আগে থেকে ওষুধের দ্বারা প্রোটেকশান দিই এবং তাদের প্রচুর পরিমাণ ম্যাস খাওয়াতে হয় আমরা পোল্ট্রি যখন চাষ করি হ্যাঁ দেড় মাসে আমাদের পোল্ট্রি দু কেজি হয়ে যায় আড়াই কেজি হয়ে যায় আমরা পোল্ট্রিটাকে যখন দু কেজি আড়াই কেজি হয়ে যায় তখন আমরা বাজারে ছেড়ে দিই আবার ফের বাচ্চা আনি তাদের বাচ্চাগুলো রাখার জন্য আলাদা ঘর থাকে সেখানে একটু বেশ একটু বড়ো হলেই সেখান থেকে আমরা আরেক জায়গায় আরেকটা ঘরে ট্রান্সফার করি প্রতিনিয়ত আমাদের এটাই করতে হয় এবং পোল্ট্রি চাষ খুবই ভালো একটা চাষ খুব ভালো পয়সাতে ইনকাম আসে আমরা সেটাই করি আর কৃষক আমরা মাঠে যে ধান লাগাই প্রথমে আমরা সর্বপ্রথমে আমরা বীজ ধান কিনি এবং বীজ ধান কিনে তাদেরকে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নিই আমরা মাঠে আমরা একটা চাপ মানে ধানটাকে রোপণ করা মানে ধানটাকে অঙ্কুর বের করে যে আমরা বপন করবো সেই জায়গাটা তৈরি করি আমরা প্রথমে চাষ করে নিই জল দিয়ে চাষ করার পরে মাটিটাকে লেবেল করে আমরা সমান করে নিই নেওয়ার পরে ধানটাকে আমরা ভিজিয়ে দিই ভেজিয়ে দশ ঘন্টা আট ঘন্টা ভিজিয়ে নিই নেওয়ার পরে আমাদের ধানটাকে অঙ্কুর বের হয় সেই ধানটা অঙ্কুর বের হওয়ার পরে আমরা সেই জমিতে যে কাদাটা করেছি সেখান নিয়ে আমরা আস্তে আস্তে করে এক লেবেলে ছড়িয়ে দিই দেওয়ার পরে তার আস্তে আস্তে পাতাগুলোও বড়ো হয় তার দশ পনেরো দিন দশ থেকে বারো দিন পরে আমরা একটু সার ছড়িয়ে দিই পাতাটা যাতে বড়ো হয় রানিং পাতাটা তারপরে স্প্রে করতে হয় যেন কোনো পোকা মাকড় না লাগে এবং তার জন্য আমাদেরকে দানা ওষুধও দিতে হয় দানা পয়জন আমাদের এক মাস পাতার বয়স হলে হয়ে গেলে আমাদের এদিকে মাঠে কাদা করা হয়ে যায় তার আগে এক মাস পাতার বয়স হলে আমাদের মোটামুটি রোয়ার যোগ্য হয়ে যায় আমরা পা পাশে আমাদের যেসব লেবার পাওয়া যায় লেবার নিয়ে আমরা সেই পাতার ওঠাই ওঠানোর পরে আমরা মাঠে গিয়ে সমস্ত জমি আস্তে আস্তে সবাই একসাথে রোয়ে ফেলি এবং রোয়ার কিছুদিন পরে দশ থেকে বারো দশ আট দশ দিন পরে গিয়ে আমরা একটা চাপান দিয়ে দিই ডিএপি গুরমোর না হয় ডিএপি না হয় গুরমোর ফসফেট ইউরিয়া পটাশ পটাশটা পরের চাপানে দিই প্রথম চাপানে ইউরিয়া গুরমোর দিয়ে দিই তার ঠিক পনেরো দিন থেকে কুড়ি দিন পরে আমরা ইউরিয়া পটাশ দিয়ে দিই ধানটা বেশ যেই গোছ হয়ে যায় সেই সময় ওটা দিয়ে দিই এবং ওর ওর মাঝে স্প্রে করি পয়জন স্প্রে করি পোকামাকড় যেন না লাগে তারপরে আমরা বিলটাকে খোয়ালি করি খোয়ালি করে করার পরে ধানটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় বেশ যখন কাঁচথোড় আসে তখন একবার স্প্রে করি যেন কাঁচথোড়ে যেন মাজরা বা অন্য অন্য যে পোকামাকড় যেন কোনো রূপ না অ্যাট্যাক না করে কিছুদিন পরে দেখা যায় ধানটাকে ফুলে বেরিয়েছে বা মোচা বড়ো হয়েছে ফুলে বেরোচ্ছে বাড়তে বাড়তে আস্তে আস্তে ধানটা যখন মাথা নিচু করে বা দেয় তখন আমরা কাটার জন্য প্রস্তুতি নিই আমাদের খামারে আনতে হয় ধান খামারে আনতে গেলে সেই খামারটাকে রেডি করতে হয় প্রথমত রেডি করার পর আমরা মাঠে ধান

বা মেশিনেও কাটে আমরা হাতেও কাটি কাটার পরে সেই ধানটাকে চার থেকে পাঁচটা করে রোদ খাইয়ে নিই রোদ্দুরে শুকিয়ে গেলে আমরা ধানটাকে এঁটে আমরা খামারে আনি খামারে আনি সেখানে আমরা ধান ঝাড়াই মাড়াই করি ঝাড়াই মাড়াই করার পরে আমরা বিক্রেতা বা ধান বিক্রি করার জন্য যে আমাদের যে কাস্টোমার থাকে তাদের ডাকি ডেকে তারা ধান আমাদের খামার থেকে নিয়ে যায় যতো রেট আছে ধানে এক বস্তা ধানে যত রেট আছে খেটেও দেয় বিক্রি করে দিয়ে আমরা তারপরে আমাদের যতটুকু যা হয় খরচ খরচ খরচা করার মতো ততটুকুই আমরা করি পরবর্তীকালে ওই একইভাবে আমাদের আবার চাষ হয় খরার চাষ সেখানেও আমরা ওই একইভাবে চাষবাস করি এবং তাতে বেশ আমরা ভালোই মুনাফা নিতে পারি ধানে চাষের ওপরে ধান আমরা যতটুকু পরিশ্রম করতে পারবো আমরা যতটুকু তার পিছনে খাটতে পারবো ফসলটাকে তত ভালো ফলাতে পারবো তবে নিজেরা যতটাকু যতটুকু খাটাখাটনি করতে পারবো সেইটুকুই আমাদের লাভ আমরা নিজেরা যতটুকু পারি আমরা করি তারপরে যখন নিজেরা যখন না পেরে উঠি তখন আমরা বাইরে লেবার টেবার দেখি লেবার টেবার নিয়ে আমরা করাই তখন আমাদের কিছু মুনাফা থাকে